আমি যোগব্যায়ামের ক্লাসে যোগদান অনেকবারই করেছি আমি যোগব্যায়ামের ক্লাসে আগের বছরেই যোগদান করেছিলাম এবং ক্লাসের তুলনায় ঘরের অভিজ্ঞতা পুরোপুরিভাবেই প্রায় আলাদা বললেই চলে ক্লাসে আমরা সাধারণত একজন গুরু থেকে অনুশীলন গ্রহণ করি তিনি আমাদের শিক্ষা দেন এবং ভুলগুলি ধরিয়ে দেন এবং সকলে মিলে যোগব্যায়াম করার ফলে অনেকটাই ভালো লাগতো ক্লাসের মধ্যে একে অপরকে দেখে কিছু আরো বেশি নতুন শেখা যেত এবং শেখার আগ্রহ বা চাহিদা বেড়ে যেত কিন্তু আমরা বাড়িতে একা একা অনুশীলন করার ফলে এই সমস্ত জিনিসগুলো হয় না আমরা নিজেরা নিজেদের মতো করতে থাকি কোনো রকম গাইডেন্স থাকে না সেই জন্য বাড়িতে তুলনায় ক্লাসে যথেষ্ট ভালো এবং সুন্দরভাবে যোগব্যায়াম করা যেত যা অত্যন্ত জরুরি কিন্তু বাড়ির মধ্যে এমন মনোযোগী হয়ে ওঠা হয়ে যায় না সেই জন্য বাড়ির তুলনায় ক্লাসের অভিজ্ঞতা সুন্দর বলে আমি মনে করে থাকি এবং ঘরে বসে নিজে অনুশীলন করা থেকে পুরোপুরি আলাদা এবং অবশ্যই ভালো